খেলাধুলা মাত্রই যেমন নিজেদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ বা দুটো দেশের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি হওয়া এইগুলোই খেলাধুলার মেন অংশ খেলাধুলা করতে গেলে দুটো দেশের মধ্যে অনেক সমর্থক আছে তাদের মধ্যে অনেক ব অনেক কন্ট্রোল করতে হয় মাঝে মাঝে ঝগড়া ঝাটি নেমে আসে খেলার মাধ্যমে উত্তেজনা মুহূর্তগুলোতে সেইগুলো নিজেদের মধ্যে নিজেরা কন্ট্রোল করে নিলে অনেক ঝগড়া ঝাটিও কমে যায় আর খেলা মাত্রই বন্ধুত্ব সুলভ খেলার মাধ্যমে অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু নিজেদের শরীরচর্চা শরীরচর্চা করা যায় খেলা মাত্র এই দুটো দেশের মধ্যে সম্পর্ক খুব ভালো হয় খেলার মাধ্যমেই সব কিছু করা সম্ভব এ ক দুটো দেশের প্লেয়ার খেলতে নামলে দর্শকদের অনেক কন্ট্রোল করতে হয় অনেক উত্তেজনার মুহূর্ত আসে সেইগুলো নিজেদের মধ্যে কন্ট্রোল করতে কিন্তু দিনের শেষে খেলার ফলাফল নিয়ে সেই সমর্থকরাই আবার নিজেদের মধ্যে হাত মিলিয়ে আবার আনন্দ করে এই হচ্ছে খেলার অংশ